প্রথম কথা আমি একজন নিজেও হচ্ছি চিত্রশিল্পী আমি ছবি আঁকতে খুবই ভালোবাসি এবং তার সাথে সাথে আমি একটু যে কোনো সময় গিটার বাজানো গান নিয়ে একটু ভালো করে গান গাওয়া তো আমি এগুলো নিয়ে খুবই পছন্দ করি তো আমি যে পরিমাণে আমি এখানে নিজের ছবি আঁকা গান গাওয়া বা গিটার বাজানো এইগুলো যাই করি সমাজের কাছে আমি ততটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি না কারণ এখনকার দিনে যে চাকরি বা কাজ নিয়ে মানুষ এতটাই নিজেকে ব্যস্ত করে ফেলেছে যার ফলে মানুষ আর তাদের নিজেদের যে পছন্দের জিনিস সেটা বলুন ছবি আঁকায় বা গিটার বাজানো বা যেকোনো শিল্পই হোক বা কারু শিল্পই হোক মানুষ আর সেটাতে মন দিয়ে উঠতে পারছে না কারণ এখনকার এই দুর্মূল্যের বাজারে এত চাকরির সমস্যা হয়ে গেছে যে মানুষ এখন চারিদিকে খালি কাজ আর কাজ আর কাজ করেই দৌড়ে বেড়াচ্ছে তো এর ফলে মানুষ তার নিজেদের পছন্দের যে জিনিসটা সেটাতে মানুষ আর মন দিয়ে বসে উঠতে পারছে না তো আমার মনে হয় যে এই পশ্চিমবঙ্গের শিল্প এবং কারু শিল্প বা সেটা যেকোনো ধরণেরই শিল্প হোক এইগুলোর জন্য একটা শিক্ষা বা প্রশিক্ষণের দরকার যেটা আমাদের পশ্চিমবঙ্গে কোথাও সেরকম নাই তো আমি মনে করি এটাই যেকোনো চাকরি বলুন বা কাজের বলুন এর সাথে সাথে মানুষ নিজের পছন্দের যে জিনিসটা সেটার জন্য একটা যেকোনো ধরণের ছোটো শিক্ষার ব্যবস্থা করা উচিৎ যেখানে মানুষ তাদের পছন্দের যে জিনিসটা সেটা নিয়ে আরও ভালোভাবে শিক্ষাগ্রহণ করতে পারবে